আমাদের গ্রামের যুবকদের কাছে সবচেয়ে জনপ্রিয় কাজের গন্তব্য হলো কলকাতা তারা কলকাতাতে স্থানান্তরিত হয় এবং আমাদের এখানে যারা সাধারণ কাজগুলি করতে পছন্দ করে সেগুলির মধ্যে প্রথম পর্যায় পড়ে কৃষক শ্রেণী এখানে প্রত্যেকটি প্রায় মানুষ আছে যারা কৃষক কাজ করেন তারা চাষ করেন চাষ করে নিজেদের দিন যাপন করেন এবং তারপরে যেটা আছে সেটা হচ্ছে দিনমজুর এবার দিনমজুরে তারা অন্য মানুষের হয়ে খেটে দেয় তারাও চাষবাসই করতে থাকে কিন্তু তারা অন্যদের হয়ে খেটে দেয় এরপর আছে রাজমিস্ত্রি এবং তার সাথে ছুতোর আছে এবং তার সাথে নানারকমভাবে শিক্ষাগত দিক থেকেও সেগুলি কাজ হয় যেমন মাস্টারমশাই এবং মুচি যেগুলোকে বলে যারা জুতো পরিষ্কার করে এরও ধরনের কাজ থাকে এবং সাধারণত যে কাজগুলি সবচেয়ে বেশি করে থাকে সেটা হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তারা নানা ধরনের জিনিসপত্র বাগিয়ে থাকে এবং নানা ধরনের সামগ্রী বিক্রিও করতে থাকে সেগুলি ব্যবসা পর্যায়ে পড়ে এবং ব্যবসায়ীদের মধ্যে নানা ধরনের ভাগ থাকে জুতো ব্যবসায়ী আলু ব্যবসায়ী ধান ব্যবসায়ী সবজি ব্যবসায়ী এবং পান বিক্রেতাও থাকে এবং তার সাথে থাকে নানা ধরনের কাপড় ব্যবসায়ী এবং এগুলির মধ্যে নানা ধরনের কাজ করতে থাকে